আমাদের সম্প্রদায়ের মধ্যে খেলা নিয়ে এক ধরনের মাতামতি চোখে পড়ে যেমন ফুটবল সেই খেলার দিনগুলো তাদের আমাদের খেলোয়াড় আর তার উৎপত্তি সম্পর্কে কিছু বলছি যেমন খেলার কয়েকদিন আগের থেকে মাইকিং করে দেওয়া হয় কোথায় খেলা হবে এবং কোন কোন দল সেখানে খেলবে ও কী পুরস্কার থাকবে আমাদের গ্রামের দলও থাকে এছাড়াও পাশের গ্রাম থেকেও দলগুলো খেলতে আসে এমনকি বাগান থেকেও কিছু কিছু দল খেলতে আসে তারপর সবাই সেই গিয়ে সেই খেলা দেখি উপভোগ করি এবং যারা যেতে তারা সেই পুরস্কার নিয়ে যায়